আমি কালকে বাজার থেকে একটি ফোন কিনে নিয়ে আসলাম এই ফোনটি নিয়ে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার বাচ্চার আগে যতটা বইয়ে পড়াশোনায় মনোযোগ ছিল এখন ততটা মনোযোগ নেই সে সবসময় ওই ফোনটিকে নিয়েই বসে আছে ফোনটিতে গেম খেলছে তাতে তার চোখের অনেক সমস্যা হতে পারে তাছাড়া ফোনটি নিয়ে সবসময় থাকলে তার পড়াশোনাতেও ক্ষতি হতে পারে তারপর দেখছি যে ফোনটিতে চার্জ সার্ভিসও ভালো দিচ্ছে না মাঝে মাঝেই ফোনটি খারাপ হচ্ছে হয়ে যাবে মনে হচ্ছে আমার